হ্যাঁ বলছি বলো

ও ঠিক আছে ওইটা ওটায় ধাসা হারে মরবে তো ভালোয়

ও তাহলে তো খুবই ভালো হ্যাঁ হুম আমি টাকা এখন ঠিক আছে বলছি দাদা আমি টাকা এখন দেবো না চাষ ওঠার পরে টাকাটা দেবো

ঠিক আছে

ও আর তাহলে ওর সাথে ইন্দু ফিলার দিতে হবে না তো

হুম আর ওইটা দেওয়ার পর ঠিক আছে আর ওটা দেওয়ার পর জল দিতে হবে নাকি জমিতে ও ঠিক আছে আমি তাহলে নেবো অবশ্যই একদম দিয়ে দু বস্তার মতো লাগবে এখন ঠিক আছে হুম